আমি সম্প্রতি একটি পাড়ার দোকান থেকে জ্যাকেট কিনেছি শীতকালে পড়বার জন্য তো সেই জ্যাকেটটি আমি দেখে শুনে কিনেছি খুব সুন্দর জ্যাকেটটি এবং আমার মাপে হয়েছে তাই আমি পাড়ার দোকান থেকে বাজার করতেই বেশি পছন্দ করি কেন না সেখানে আমি নেড়ে চেড়ে দেখে শুনে কিনতে পারি